আমাদের ভারতে জনসংখ্যা প্রায় অনেকটাই বেশি তো এই এই জনসংখ্যা বেশি হওয়ার কারণে ব্যবসাও আস্তে আস্তে বেড়ে চলেছে আর এই ব্যবসা বেশি বাড়ার জন্য যেসব কাঁচা মাল বাইরে থেকে আসে এটাতে সরকার খুবই সাহায্য করে আর এই কাঁচা মাল ব্যবহার করার ক্ষেত্রে যে কোন ব্যবসায়ীই এসব কাঁচা মাল নিয়ে নিজের ব্যবসা করতে পারে আর এই ব্যবসা থেকে আর্থিক লাভও করতে পারে তো এই ব্যবসা শুরু করার জন্য যে সরকার সাহায্য করে থাকে অনেক রকম যেমন আমাদের ব্লক অফিস বা পৌরসভা থেকে সাহায্য করে ব্লক অফিস থেকে যেমন নিজের পশুপালনের জন্য পশু বা চাষবাসের জন্য পয়সা ধান বা ধানের বীজ এসব জিনিস দিয়েও সাহায্য করে আর এসব সাহায্য করার জন্য আমাদের ব্যবসার ক্ষেত্রে অনেকটাই সুবিধে হয় আর এই সুবিধের জন্য যে সব লোনের কিস্তি পরে এই কিস্তিগুলোর পয়সা খুবই কম এবং মাস যে কিস্তির যে মাসের সংখ্যা সেটাও অনেকটাই বেশি সময় ধরে দেওয়া দিতে হয় তো এই জন্য কোন রকম সমস্যায় পরে না আমাদের এর ব্যবসা ব্যবসায়ীরা তো এই জন্য আমাদের ভারতকে এতটাই ভালো লাগে যে আমাদের ব্যবসা ক্ষেত্রে খুবই উন্নত আস্তে আস্তে নতুন যুগের দিকে এগোচ্ছে